হ্যালো হ্যাঁ সুবল দা হ্যাঁ আমি রূপম বলছি বলছি তোমাদের কলে জল আসছে আমাদের তো ফোঁটা ফোঁটা যা জল পড়ছে ও তো বোধ হয় তোমার বাটিও ভর্তি হবে না কী করবো তো বুঝতে পারছি না কী করা যায় বলো তো কী যে করবো তো আমিও বুঝতে পারছি না কী করবো আমিও তো বুঝতে পারছি না এতো নোংরা জল এলে কী হবে তা জলও আসছে আমি তো পরশু দিন দেখলাম জল আসছে সে একটা বালতি বসিয়েছি ঠিক আছে বালতিটা ভর্তি হলো একটা ড্রাম বসিয়েছি সে দেখি জল চলে গেলো আধ ঘন্টা পনেরো মিনিট করে জল দিচ্ছে জল আবার যা জল দিচ্ছে সে তো নোংরা তুমি তো দেখেছো আমি যেটা ও আমি তুমি যেটা বলছিলে বলো হ্যাঁ ওটা করলেও হয় কারণ এ যা জল আসছে আমাদের পক্ষে সম্ভব নয় চালে চলো দুজনে যাই চলো গিয়ে পৌরসভায় যদি দরখাস্ত দিয়ে যদি কিছু ব্যবস্তা করা যায় ঠিক আছে কারণ হ্যাঁ দরখাস্ত না দিলেই এ কাজ ঠিক করবে না ঠিক আছে দরখাস্ত দিই হ্যাঁ হ্যাঁ দরখাস্ত দিতেই হবে আশেপাশে আরও অনেক খবর নিয়েছি আমি তাদেরও জল আসছে না ঠিক আছে এটা কিছু পদক্ষেপ তো নিতে হবে নইলে ও ঠিক হবে না চলো তাহলে

হুম ওটা করলে

হ্যাঁ তাহলে ওই এক ওই তাহলে কথা রইলো